চলচিত্রের তারকদের সাথে আমার যদি দেখা হয় বা দেখা হয় তালে আমি তাদেরকে একটাই কথা বলবো যে তারা এ রকম তাদের শরীর ফিটনেস যেটা বলা হয় ফিটনেস কী করে তাদের শরীরে আসে বা তারা কী খায় বা তাদের লাইফ স্টাইলটা কী রকম আমি সেইটাই জিগেস করতে চাই আদার্স আর কিছু না তারা যে এ মানে তারাও তো সাধারণই মানুষ কিন্তু তারা হঠাৎ শরীর ফরীর জিম টিম করে বা তাদের কী লাইফ স্টাইল করে তারা আজকে হিরো হলো কেন আমরা হতে পারলাম না কেন সেইটাই আমার জিগেস করা হচ্ছে বড়ো মূল তার মদ্যে এক নম্বর হচ্ছে তারা যে মানে মোটা সোটা হল কী খায় আমরাও তো অনেক জিনিস খাই কিন্তু আমরা তো ওদের মতো ফিটনেস সিক্স প্যাক অ্যাব বেরোয় না কেন ওই সব নিয়ে জিজ্ঞাসা আমার দরকার ছিলো তারা যে মানে এই অ্যামেরিকা অস্ট্রেলিয়া তারা যে ঘুরে বেরাতে পারে তাদের কী হয় আর আমার মেন কথা আমার সব থেকে চলচ্চিত্রের মধ্যে একজনাকেই ভালো লাগে যেটা হলো আপনার সলমান খান সালমান খান যদি আমার চুল মানে যদি দেখা হয় তাকে আমি তার অটোগ্রাফ নোবো এবং তিনি কীভাবে এই রাস্তায় এসছেন বা কীভাবে এতোটা মানে উঁচু পদে যেতে পেরেছেন সেইটাই আমার হচ্ছে মূল কথা আমি চাই তার সাথে যেন আমার শীঘ্রই দেখা নয় আমি অনেক দিন ধরেই আমার মন বলছে তার সঙ্গে দেখা করবো কিন্তু সেটা হয়ে উঠে নি কবে হবে সেটা কে জানে কপালে কপালে যে দিন লেখা থাকবে সেই দিন হবে কিন্তু তাকে দেখা হলে তাকে আমি একটাই কথা বলবো যে আপনার যে এমনি ফিটনেস শরীর বা আপনার যে এ রকম খাবার কী খাবার দাবার খান সবই জিজ্ঞেস করবো কারণ চাই যে আমিও চাই যে তার মতো যেন আমি হতে পারি কারণ তাকে আমি খুব শ্রদ্ধা করি তাকে আমার গুরুর মতো শ্রদ্ধা করি আমি তাই আমি তাকে চাই দেখতে চাই তার সাথে কথা বলতে চাই এইটাই হলো কথা